সঠিক ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ব্যায়াম করা উচিত আমাদেরন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশগুলির মধ্যে একটি স্বাস্থ্যবিধি ব্যায়ামটা রাখা প্রয়োজন বাড়ির আশেপাশের এলাকাগুলিকে বা সমস্ত মানুষগুলিকে হাইজেনিক ব্যবস্থা রাখা উচিত যেমন গ্রামীণ এলাকার অনেকেই হয়তো ভালো বা খারাপ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কি তা বুঝতেই পারেন না ড ডায়রিয়া ট্র্যাক কোমা এবং আরও অনেকের মতো সংক্রামক রোগের প্রতিরোধ যথাযত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রয়োগের মাধ্যমে অত্যন্ত সম্ভব এবং প্রতিরোধ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে হয় এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি একজ মর্যাদা আত্মবিশ্বাস এবং স্বাচ্ছন্দের মধ্যে যোগ সূত্র বুঝতে সাহায্য করে এগুলি